গান গাওয়ার জন্য আমার গলার স্বর ও স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে কোন গান গাইব সেটা সিলেক্ট করতে হবে গান গাওয়ার জন্য শরীর ও গলার স্বর ভালো রাখতে হবে রিহার্সাল দিতে হবে মাস্টারদের সঙ্গে তাল মিলিয়ে জলটা একটু বেশি করে খেয়ে গলার শরটাকে ঠিক রাখতে হবে যাতে ভালোভাবে মুখ থেকে আমার গানটা বেরোয়